আমার শেষ পড়া বই বলতে এপিজি আব্দুল কালাম অর্থাৎ আমাদের রাষ্ট্রপতি এগারোতম রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের আত্মজীবনী এবং সেই আত্মজীবনীতে তার জীবন ধারনের এবং জীবন নির নির্বাহনের যে পদ্ধতি বা পন্থা তিনি অবলম্বন করেছেন তা বর্তমানে আমা আমি একজন যুবক হয়ে আমাকে বুদ্ধিগত দিক থেকে খুব চ্যালেঞ্জ করেছে তার তিনি তার শেষ বয়সে কিছু কিছু ভারতরত ভারতরত্ন পদ্মভূষণ এবং সামান্য কিছু বই কিছু জামা কাপড় এবং এই একটি চার দেওয়াল আর একটি খাটিয়া এই সমস্ত সম্পদ নিয়ে রেখে দিয়ে তিনি তার সমস্ত আয়ের টাকা সমাজ সেবায় কাজে লাগিয়ে পৃথিবী থেকে ছেড়ে চলে যান এবং এই রকম একজন মানুষ আমাদের মাঝখান থেকে চলে যাওয়ায় আমরা খুব নি নির্মমভাবে আহত তার লেখা উইংস অফ ফায়ারে যে সমস্ত আত্মজীবন এক একটি বিশিষ্ট আত্মজীব আত্মজীবনী যা আমরা সকলেই পড়ে থাকি বা তার অন তার পথ নিদ্দক হিসাবে ব্যবহার করে থাকি তার লেখা কিছু কিছু উক্তি যেমন স্বপ্ন যেটা সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো স্বপ্ন হচ্ছে সেটাই যেটা তোমাকে ঘুমাতে দেয় না আবার আরো অনেক কিছু কিছু উক্তি যে ও যেমন শিক্ষা কোনো চাকরির জন্য নয় শিক্ষা নিজেকে গড়ে তোলা ইস সামাজিকভাবে অথ বুদ্ধির দিক থেকে এবং সত্তার দিক থেকে ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু আছে যা এই বইটি আমাকে চ্যালেঞ্জ করেছে আমি এই বইটির যে পড়ার পর কীভাবে হো প্রভাবিত হয়েছি তার আত্মজীবনের ওপর বেস করে নিজেকে চলার আত্ম চলার চেষ্টা করে থাকি এবং তার উক্তিগুলি আমার জীবনটায় অনেকটাই পরিবর্তন করেছে এবং সেই সমস্ত উক্তিগুলি আমি আমার পরিবারের সঙ্গেও যথাযথভাবে গল্প আড্ডার মাধ্যমে আলোচনা করতে পছন্দ করি এবং তারাও সেইগুলি মন দিয়ে শোনেন এবং তার তাকে এবং তার প্রতি সম্মানটা অনেকটা বৃদ্ধি হয়ে যায় যখন তার কিছু কিছু জিনিস এমন একটি গরিব বাবা মার সন্তান হওয়ার পরেও তার যে মাদ্রাজ থেকে দিল্লি আই আইটি তে জার্নিটা এবং স্পেস সাইন্টিস হওয়ার যে জার্নিটা সেটি খুবই রোমাঞ্চক এবং কষ্টদায়ক তা আমাদেরকে অনেকটিভাবেই চ্যালেঞ্জের মুখে তুলে ধরে এবং আরো অন্যান্য অনেক কিছুই আছে যা আমাদেরকে অনেকট রকমভাবে প্রভাবিত করে এমন অনেকগুলো বই এই এই সত্তে অনেকগুলি এমন বই আছে যেগুলি খুবই চ্যালেঞ্জিং যেমন শরৎচন্দ্রের রচনাবলী এপিজে আব্দুল কালামের জীবনী ছাড়াও নেহেরুজীর জীবনী গান্ধীজীর জীবনী বিবেকানন্দের জীবনী নজরুল ইসলামের জীবনী ইত্যাদি ইত্যাদি এমন কি কিছু কিছু রোমাঞ্চক এবং কেস স্টাডি টাইপ বই কেবলই থ্রিলারটা বিভিন্নভাবে আমাদেরকে চ্যালেঞ্জের মুখে তুলেছে কিছু কিছু গোয়েন্দা এবং গুপ্তধন আবিষ্কারের বই ঐতিহাসিক এবং রাজনৈতিক কিছু কিছু ইতিহাস বিশিষ্ট বই যা পড়ার পরে নিজেদেরকে খুবই চ্যালেঞ্জ এবং মোটিভেট হিসাবে ধরে রাখতে পারি এবং তা আমাদেরকে ডিসিপ্লিন হ লাইফ জীবন যাপন করার একটি পথ খুলে দেয় এ সমস্ত বইগুলি পড়ার জন্য আমরা সকল আমরা আপনাদেরকে অনুরোধ করবো এবং অস অবশ্যই আপনারা সেগুলি পড়ার চেষ্টা করবেন